এখন টিভিতে বিভিন্ন রকম রান্নার অনুষ্ঠানের শো হয় সেই টিভি শোগুলি আমরা দেখি এবং ইউটিউবেও এখন অনেকেই বিভিন্ন রকম রান্নার পদ রান্না করেন এবং রান্না করে সেইগুলিকে ইউটিউবের মাধ্যমে ছেড়ে দেন আমরা সেইগুলো দেখি এবং দেখে আনন্দ উপভোগও করি এবং সেটা থেকে আমরা শেখারও চেষ্টা করি এখন অনেক কিছু রান্নার যেটা কিন্তু এখন আমরা প্রায় জানিই না হয়তো যেমন সরষের পাতাকে বাটা বা সরষে পাতা ভাজা তাছাড়া খোসা বিভিন্ন খোসার তরকারি সেগুলো কিন্তু আমাদের এখন বিভিন্ন টিভি শোয়ের মাধ্যমেও আমরা দেখতে পাই এবং ইউটিউবের মাধ্যমেও দেখতে পায় আমি কিন্তু টিভি শোয়ের মাধ্যমে অনেক নতুন নতুন রেসিপি জানতে পেরেছি এবং আমাদের জি বাংলাতে রান্নাঘর নামে একটি অনুষ্ঠান হয় সেখানে কিন্তু বাইরের থেকে অনেকেই যান যেয়ে কিন্তু সেখানে রান্না করেন রান্না করেন এবং কীভাবে করেন সেটা কিন্তু আমরা দেখি এবং সেটাকে দেখে অনুসরণ করে আমিও কিন্তু সেটা বাড়িতে রান্না করার চেষ্টা করি রান্না করে কিন্তু সকলকে খাওয়া খাওয়ানোরও চেষ্টা করি